আমার প্রিয় বাংলা একটি বাক্যাংশ আছে যেটি হল জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর এই উক্তিটি বা এই বাক্যাংশটি স্বামী বিবেকানন্দের বলা স্বামী বিবেকানন্দ এই ছোট্ট বাক্যাংশে বলেছেন যে জীব সেবাই হল ঈশ্বরকে সেবা করা এই বাক্যাংশটি আমার খুবই প্রিয় এবং এটি স্বামী বিবেকানন্দের উক্তি বলে আমার তো একপ্রকার পছন্দই আর এই উক্তিটির পিছনে যেই মাহাত্ম্য যেই যেই উক্তিটির যে অর্থ সেটা আমার খুব প্রিয় খুবই প্রিয় কারণ তিনি বলেছেন ভগবান সেবা হল জীব সেবার মধ্যেই তো এই জন্যই আমার এই বাক্যাংশটি খুব প্রিয় আর আমি বাংলাভাষী হিসেবে গর্ববোধ করি অবশ্যই করি কারণ আমার মনে হয় বাংলা একটা এত মধুর ভাষা যেটা সবাই বলতে পারে না আর যারা বলতে পারে যারা শিখেছে তারা জানে এই ভাষার মাধুর্য কতটা আর এই ভাষাতেই আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শিখে এসেছি আমরা জেনেছি ইতিহাসের পাতায় এই ভাষার জন্য অনেকে লড়াই করেছে অনেকে শহীদ হয়েছে যেই সব স্বদেশিরা রয়েছে তারাও এই ভাষাই ব্যবহার করে আমাদের দেশের স্বাধীনতা এনেছে এই জন্য আমি গর্ববোধ করি যে আমি বাংলাভাষী আমার খুবই গর্ব হয় এর জন্য